ছোটো ব্যবসা বলতে আমাদের এখানে শালপাতা দিয়ে থালাপাতা তৈরি করার ব্যবসা অনেক বেশি প্রচলিত কারণ পুরুলিয়ার সব জায়গাতেই মোটামোটি শালপাতা পাওয়া যায় এবং সে ব্যবসা অনেক কম খরচাতেই হয় সাথে সাথে কাপড়ের কাপড় তৈরির ব্যবসাও আমাদের পুরুলিয়ায় আছে মাঝে মাঝে মানুষকে দেখা যায় সুন্দর সুন্দর রঙের কাপড় পরতে যার উপরে নকশা কাটা থাকে পুরুলিয়ার মানুষ এই কাজ করতে খুব ভালোবাসে আমার উল্লেখযোগ্য আমি যে ব্যবসাটি খুব পছন্দ করি সে ব্যবসা হচ্ছে মুড়ির ব্যবসা এখানে মুড়ি তৈরি করার ব্যবসা খুব ভালো লাগে আমার কারণ মুড়ি তৈরি করার ব্যবসায় আমার খুব বেশি মনোযোগ থাকে আমি খুব ভালো লাগে আমার দেখতে আমিও চাই এরকম ব্যবসা করতে